হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ জুতো নেবেন আসুন দোকানে হ্যাঁ হ্যাঁ দাম না দেখলে জু জুতো কি করে পড়বো কিরম সাইজ লাগবে যে তার সেরম দাম রাখলে তো আসতে হবে হ্যাঁ বলো কেমন দাম জুতোর ওপর তো নির্ভর করবে যেমন সাইজ জুতো নেবে সেরম তো দাম সব রকমের জুতো আছে সব রকম সাইজের জুতো আছে দোকান তো বললুম খোলা আছে বলছি তো বললুম বুঝতে পারে